হ্যালো হ্যাঁ বলুন

হ্যাঁ বলুন কী কথা বলবেন আমি একদম ফ্রি আছি হ্যাঁ ওয়ান প্লাস পাওয়া যাবে হ্যাঁ এখানে ফার্স্টে তিরিশ হাজার থেকে শুরু ওয়ান প্লাস আইফোনের দাম পঞ্চাশ প পঞ্চাশ ষাট আপনি তার পঞ্চাশ থেকে শুরু আপনি তারপরে যত দামী নিতে পারেন ডিসকাউন্ট তো এখন হচ্ছে না আর ডিসকাউন্ট এখন পাওয়া যাবে না হুম কালী পুজোয় অফার যদি থাকে তাহলে আমি হ্যাঁ থাকলে আমি বলবো আমি

হুম একদম ওককে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি একবার খোঁজ নিয়ে দেখবেন হুম হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আমি এখন এই বসে আছি আপনি কী করছেন হ্যাঁ বলুন না না আমি বিজি না বলুন আমার ঠিকানা হলো বাগনান